আমাদের এখানে এলাকাতে বিভিন্ন ধরনের ভাষাভাষী মানুষের বসবাস এবং আমরা বেশি যোগাযোগের উদ্দেশ্য হিসাবে বাংলা ভাষাটাই ব্যবহার করে থাকি তবে আমরা কেউই শুদ্ধ বাংলা ভাষা বলি না যেহেতু আমরা পুরুলিয়ার মানুষ তাই আমাদের ভাষার মধ্যে বিভিন্ন আঞ্চলিক ভাষা মিশে রয়েছে যেটাকে বলা হয় ঝাড়খণ্ডী উপভাষা আমাদের এখানে ঝাড়খণ্ডী উপভাষা খুবই প্রচলিত পুরুলিয়ার মানুষ ঝাড়খণ্ডী উপভাষাতেই কথা বলে থাকে এবং যদি অন্য কোনো ভাষাভাষী মানুষের সঙ্গে আমরা কথা বলি তখন হয়তো তাদের মতন কথা বলি আবার তারাও আমাদের সঙ্গে বাংলাভাষাতে বলার চেষ্টা করে তবে যোগাযোগের মাধ্যম হিসেবে বেশি ব্যবহৃত হয় আমাদের ঝাড়খণ্ডী উপভাষা তবে অনেক মানুষ বাংলা ভাষাও বলে থাকেন